আমি ছোটো থেকে মূর্তি বানাতে ভীষণ ভালবাসতাম ও সেগুলোকে আমি যখন আস্তে আস্তে বানাতাম তখন সেগুলো খুব একটা ভালো হতো না যখন মাটি দিয়ে কোনো পুতুল বানাতাম সেগুলো খুব একটা ভালো হতো না সেজন্য আমার খুব কষ্ট হতো যাতে না আমি পরবর্তীকালে আরও ভালো করে সে জিনিসটা বানাতে পারি আস্তে আস্তে যতবারই বানাতাম ততবারই খারাপ হয়ে যেত আমার বাড়ির আশেপাশে সবাই ঠাকুর বানাত সেগুলো দেখে আমার খুব আগ্রহ হতো না আমি ওদের মতো একদিন ঠিক ঠাকুর বানাব ওদের কাছ দিয়েও সবাই ঠাকুরের মূর্তিগুলো নিত নিয়ে তাতে প্রতিষ্ঠা করে সেই ঠাকুরগুলোকে পুজো করত তো আমারও খুব ইচ্ছে হতো যে আমি ওরকম করে ঠাকুর বানাব বা কোনো পুতুলের মূর্তি বানাব আমার কাছ দিয়েও সবাই নিয়ে সেগুলোকে দেখবে খেলবে বা ঠাকুরের মূর্তিগুলোকে নিয়ে প্রতিষ্ঠিত করে সেগুলোকে পুজো করবে আমারও খুব ইচ্ছে যে আমিও একদিন অনেক বড় রকমের একটি ঠাকুর বানাব বানিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করবে সবাই করে তাতে পুজোও করবে আমি আস্তে আস্তে বানাতে বানাতে প্রথম প্রথম আমি ঠিক করে বানাতেও পারতাম না আস্তে আস্তে মূর্তি বানাতে বানাতে আমি একদিন খুব সুন্দর একটি মূর্তি বানালাম সবাই দেখে খুব ভালোও বলল আর আমাদের পাড়াতে মূর্তি বানানোর প্রতিযোগিতা হলো যেখানে আমি একটা শিবলিঙ্গ বানিয়েছিলাম মাটি দিয়ে তো সেখানে সবাই দেখে বলেছে খুব ভালো হয়েছে ও স্কুলের অন্যান্য অনেক প্রোজেক্টের জন্য মাটি দিয়ে অনেক মূর্তি বানাতে বললে আমি সেখানে মাটি দিয়ে অনেক মূর্তি বানাই আর স্কুলের স্যাররা দেখেও খুব ভালো বলে যে আমি খুব সুন্দর মূর্তিটি বানিয়েছি যাতে আরও বেশি করে আরও ভালো করে মূর্তিটি আমি বানাতে পারি তো আমাদের পাড়াতেও আমি খুব সুন্দর একটা প্রতিযোগিতা হয়েছিল সেখানেও আমি খুব সুন্দর করে একটি মূর্তি তৈরি করেছিলাম আর সবাই দেখে আমাকে খুব প্রশংসা করেছিল